আমি যেহেতু শহরে থাকি তাই আমাদের আশেপাশে পশুপালন করার কোনো জায়গ নাই বা কোন বাসস্থান নাই তাই যখন ছুটি কাটানোর সময় ছুটি কাটাতে গ্রামে আসি কাকিমাদের সাথে কাকিমাদের গায়ের আশেপাশে দেখি বিভিন্ন পশুপালন হয় কাকিমা এক কৃষকদের বাড়ি নিয়ে যান সঙ্গে করে গিয়ে দেখি কৃষকরা গরুর লাঙল দিয়ে মাঠে নাঙল চসছে চাষ দিচ্ছে কিন্তু গরুটাকে দেখে মনে হলো গরুটা খুব অসুস্থ নাঙল টানতেই পারছে না কৃষকরা তাকে মেরে মেরে নাঙল টানাচ্ছে তাদেরকে কৃষকগুলোকে ডেকে তাদের সাথে আলোচনা করলাম তাদের বোঝালাম যে গরুটা খুব অসুস্থ ওর লাঙল টানার ক্ষমতা নেই ওকে সুস্থ করতে হবে

পশুদের ওদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে ডাক্তার দেখে ওদের টিকা দিতে হবে যেননা তাদের এই রোগ থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে আবার যেন মাঠে ভালোভাবে কাজ করতে পারে লাঙল টানতে পারে পশুদের মধ্যে এমন কিছু রোগ আছে যা ওদের থেকে তোমাদেরও ছড়াতে পারে তাই ওদের চিকিৎসা করিয়ে টিকা দিয়ে শরীরটাকে ওদের সুস্থ রাখতে হবে যাতে ওদের থেকে মানুষের রোগ না ছড়ায় পশুর কারণে খারাপভাবে প্রভাবিত না হতে পারে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে মাঝে ওদের দেহে কিছু রোগ মানুষদের শরীরে ছড়িয়ে গেলে সেই সব রোগের প্রভাবে মানুষদেরও শরীর খারাপ হতে পারে যেহেতু ওদের পশুদের সময় মতো চিকিৎসা করে সুস্থ করে তুলতে হবে ভালো করতে হবে যাতে তারা আবার সুস্থভাবে জমিতে ভালোভাবে লাঙল দিতে পারে কাজ করতে পারে